আমি নিলয় বলছি হ্যাঁ আমি বলছি হ্যাঁ ফ্রি আছো আজকে কটা তো কোক্কারে আজকে মেইনটেনেন্স আছে দেড়টার মধ্যে শেষ করতে হবে পুসিং ইনফর্ম করেছ ইয়ে ম্যানেজার ইয়ে ইনচার্জকে ইনফর্ম করেছ রামপুরে রামপুরে কে আছে রামপুরে কে আছে আচ্ছা ও কি শুনলাম ও নাকি লিফট করে করতে যাইহোক পুসিং কিন্তু দেড়টার মধ্যে কমপ্লিট করতে হবে উপর থেকে চাপ আছে চার্জিং যেন চার্জিং কটা হয়েছে জানো আচ্ছা আজকে ম্যান পাওয়ার কজন আছে আইসি পাওয়ার কজন আর কন্ট্রাক্ট ম্যান পাওয়ার কজন জানা আছে ওরা যে লিভটা নিয়েছে মানে উইথ ইনফর্ম লিভ না উইদাউট ইনফর্ম লিভ ফোরম্যান কে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লাইনম্যানকে ফোন করছি রোল ফোল করছে কোন জায়গায় গন্ডোগোলটা হচ্ছে কত কত নম্বর করছে চার নম্বর চেম্বারে এমারজেন্সি ব্লেডটা মারছো আচ্ছা কোকার কত নম্বর চলছে এক নম্বর না দু নম্বর আর কম্প্রেসার কোনটা চলছে আচ্ছা আর গাড়ির লাইট ফাইট সিট ফিট সব ঠিক আছে বসার চেয়ার সব ঠিক আছে ঠিক আছে কোক্কার ট্র্যাকে কিন্তু এখন অনেক মানুষ কাজ করছে তুমি যখন পুশিংয়ে যাবে আসবে ফিনিশিং দেখে সবসময় হর্ন দেবে কিন্তু ঠিক আছে যেন কোনো যেন কোনো একটা প্রাণহানি যেন না হয় প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে এটা মাথায় রেখে যখন কাজ করবে তখন কিন্তু মোবাইল অন করবে না কমপ্লেন আসছে কোক্কার থেকে মোবাইল চালাচ্ছ ঠিক আছে স্মার্টফোন কিন্তু আমি দেখতে পাই কিন্তু আমি কিন্তু নিয়ে নেবো কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে ওকে